কয়েক বছর আগে পর্যন্ত মোবাইল খুব একটা ব্যবহারই ছিল না কিপ্যাড মোবাইল যাতে নাম্বার টিপে টিপে নাম্বার টেপা হতো এবং ফোন করা হতো কিন্তু বর্তমান স্মার্টফোন এর দ্বারা আমরা কোনো কিছুর নাম্বার টিপছি না শুধু হাত ঠেকালেই তাতে কাজ হচ্ছে এবং আগে কোনো নেটওয়ার্কের সমস্যা হতো না শুধু কল হতো কিন্তু এখন ফোনে রিচার্জ করতে হচ্ছে নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক যখনই খোলা হচ্ছে তাতে নানান ধরনের কাজ চলছে এমনকি লেনদেন টাকা পয়সা এছাড়াও পড়াশোনা গুগলে গুগল মিটের মাধ্যমে এবং নানা ধরনের ভিডিও কল এবং ভয়েস কল এসব করা হচ্ছে ফোন থেকে ফোনে রিচার্জ করার জন্য এখন আর দোকানে যেতে হচ্ছে না এখন এই নেটওয়ার্ক সংযোগের জন্য ঘরে বসেই অনলাইনের সমস্ত কাজ ফর্ম ফিল আপ নানান কলেজে ভর্তি স্কুলে ভর্তি নানান জায়গায় পরীক্ষার ব্যাপার এই সবই করতে হয় যেহেতু আমার এই ফোনটা এ ভি আই সিম লাগানো আছে আমি এতে কম পয়সায় রিচার্জ করি যদি এয়ারটেল সিম হয় তাহলে দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করলেই সারা মাসের খরচ চলে যায়